এমন একটা সম্পর সম্পর যেটা আমি জীবনে ভুলব না আমার একটা বড় এক্সপেন্স হয়ে আছে আমাদের পুজো মণ্ডপের চলাকালীন আমরা একটা প্রতিযোগিতামূলক একটা নাচের অনুষ্ঠান করেছিলাম সেই অনুষ্ঠানটা আমাদের কমিটির সবাই মেম্বার মিলে আলোচনা করেছিলাম কিন্তু বেশিরভাগ টাইমটায় আমি নিজে বেশি ইনভলভ ছিলাম ওখানে আমার একটা বড় যেটা ভুল হয়ে গিয়েছিল সবাই যেটা বলেছিল যে লোকাল প্রশাসনকে আমাদের কেয়ার করতে ঠিক আছে লোকাল প্রশাসনের খেয়াল করতে এ করতে তো আমরা লোকাল প্রশাসনের লক্ষ্য করেছিলাম এবং লোকাল প্রশাসনের কেয়ার করে মানে থানাতে ইনফর্ম করা উচিত ছিল আমরা যেটা থানাতে জানাই নাই জানা তো না জানিয়ে আমরা এই অনুষ্ঠানটা করছিলাম কিন্তু এমন একটা টাইম দেখা গিয়েছিল মানে থানা থেকে লোক এসে জিনিসটা পুলিশ এসে আমাদের অনুষ্ঠানটা বন্ধ করে দেয় পরে তা ওরা জানতে পারে যে আমার নিজের ভুলের জন্য এটা হয়েছে আমি ও এটা বলেছিল কিন্তু আমি লোকাল থানা থেকে জানায়নি ইনফর্ম করিনি এই একটা বড় চিরস্মরণীয় হয়ে থাকবে যেটা আমার ভুলের সঙ্গে সব ছেলেগুলোকে একটা থানায় হাজিরা দিতে হয়েছিল তাদের কেস তাদের বড় ধরনের কেস খেতে হয়েছিল এটা আমার চিরদিনই মনে থাকবে